সাঁতার কাটা সাঁতার কাটা হল শৈলের জন্য খুব প্রয়োজনীয় কারণ অতিরিক্ত বেলি ফ্যাট বা ফ্যাট আমাদের শৈল থেকে বের করে বা গলিয়ে দেয় সাঁতার কাটলে প্রতিনিয়ত সাঁতার কাটলে দম এবং আপনার ফুসফুসের দম রাখার ক্ষমতাও বাড়ে যেমন আপনি ইয়োগা করলেও যতটা পরিমাণ আপনার শরীলের জন্য প্রয়োজন বা কাজ করে সাঁতার কাটলেও সেরকম ততটাই বা তার দিয়েও বেশি আপনার শরীলে কাজ হয় প্রত্যেকদিন নিয়মিত সাঁতার কাটলে আপনার শরীর সুস্থ এবং ভালো থাকে কারণ সাঁতার কাটলে আপনার শরীল প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্গ নড়ছে বা কাজ করাচ্ছেন যার ফলে আপনার শরীরের ফ্যাট বলুন বা অন্য কোনো সমস্যা থাকলে তা নিবারণতে খুব তাড়াতাড়ি সাহায্য করে এবং আমার সব থেকে পছন্দের জায়গা হলো পুকুর কারণ আমার বাড়ির পাশে পুকুরই আছে আমি ওখান থেকেই বলতে গেলে শিখেছি সাঁতার তো সেখানেই আমার সব থেকে পছন্দর জায়গা এবং আপনারা একটু খেয়াল করবেন যখন আপনার শরীরে কোনো ব্যথা বা অনেক ডাক্তারও আপনাদের বলে সাঁতার কাটার কথা কারণ বলে আপনারা যদি সাঁতার কাটেন তাহলে প্রত্যেক নিয়ত যে আপনি ডেইলি আপনারা যে প্রত্যেক দিন খাবার খাচ্ছেন তা কিন্তু আপনার যা ভেতরে গিয়ে বা আপনার শরীরের ভেতরে গিয়ে এক জায়গায় স্টোর হচ্ছে ফ্যাট হিসেবে তো আপনার ওজন বাড়ছে যার ফলে নানারকম রোগ এবং অন্যান্য রোগ ব্যাধির স্বপ্না শৈলী দেখা দিচ্ছে এবং সাঁতার প্রতিনিয়ত কাটলে বা আপনার শরীর থেকে যার ফলে অতিরিক্ত ফ্যাট বা চর্বি গলিয়ে দেয় বা কমিয়ে দেয় ওয়েট যার ফলে কি আপনি ফিট থাকেন এবং সাঁতার কাটলে আপনি দুটো সুবিধা আছে তেমন আপনার শরীর প্রতিনিয়ত দিয়ে সাঁতার কাটেন আপনার শরীর ভালো থাকে এবং আপনি সাঁতার শিখে রাখলে প্রয়োজনে অপ্রয়োজনে আপনি ব্যবহার লাগতে পারে বা ব্যবহারও করতে পারেন যার ফলে যে যার ফলে কোনো জায়গায় আপনি গেলেন বা সেখানে খুব প্রয়োজন যে সাঁতার কাটা বা কেউ ডুবে যাচ্ছে তাকে বাঁচানো আপনি শিখে রাখলেন এবার আপনিকে আমি আপনি পুকুর থেকে সবথেকে ভালো সাঁতার শেখা যায় বা আমার সবথেকে পছন্দের জায়গা হলো পুকুর যার কারণে পুকুরের জল পুকুরের জল অনেকটা হালকা থাকে যার ফলে আপনি ভাসতে পারেন একটু বেশি নদী বা সমুদ্র বলুন নদী যেখান থেকে হোক সেখান থেকে